কিছু জায়গার নামগুলো হলো যেরকম বাঁচুকামারি খাগড়া জিতপুর বাইরাগুড়ি আলিপুরদুয়ার হলদিবাড়ি লিচুতলা ট্যাঙ্কিতলা কোর্ট মোড় কলেজ হল্ট বীরপাড়া তফসিঘাটা ঘরঘরিয়া বোকালি বড়ো পার্ক সোনারপুর সালবাড়ি পূর্ব কাঁঠালবাড়ি সালকুমার ওয়ান সালকুমার টু মথুরা চিলাপাতা পাতলাখাওয়া পোড়ো বস্তি কোচবিহার বানেশ্বর শীতলকুচি বটতলা সোনালি খোলতা নিশিগঞ্জ ঘোকসার ডাঙ্গা যশোরডাঙা দিনহাটা শিলিগুড়ি বারোভিসা রাজাভাতখাওয়া ডিমা কালচিনি হ্যামিল্টন বক্সিহাট গোসাইগাঁও তেলিপাড়া মুর্শিদাবাদ জয়ন্তী লাটাগুড়ি গবড়াছড়া আবুতারা অরবিন্দনগর নেতাজি রোড দুর্গাবাড়ি শামুকতলা কামাখ্যাগুড়ি ভাতিবাড়ি লেবু বাগান মাধব মোড় কুমারগ্রাম মাঝের ডাবরি কামাখ্যাগুড়ি নেপাল ভুটান নবদ্বীপ বৃন্দাবন মায়াপুর ঝাড়গ্রাম সুন্দরবন বটতলা নৈহাটি গাড়োপাড়া গোয়ালপাড়া কলা বাগান বাইরাগুড়ি বালাটারি ত্রিবেণীর মাঠ উত্তর বাইরাগুড়ি সাত কোদালি ইত্যাদি